আপনি যে মালটি অর্ডার করেছিলেন আমি যথা সময়ে সঠিক জায়গাতে সঠিক মালটি তো ডেলিভারি করে দিয়েছি তা সত্ত্বেও আপনি পেমেন্টটা করছেন না হয়তো আপনি পেমেন্ট করেছেন অনলাইন কোনো অ্যাপের মাধ্যমে যেমন ধরুন পেটিএম গুগলপে ফোনপে আর যে সমস্ত অনলাইনের টাকা পাঠানোর যে সমস্ত অ্যাপগুলি রয়েছে আপনি যদি কোনো অ্যাপ থেকে টাকাটি পাঠিয়ে থাকেন সেই টাকাটি যদি কোনো সার্ভারের প্রবলেম বা নেটওয়ার্কের সমস্যার কারনে টাকাটি আমার কাছে নাও এসে পৌঁছে থাকে তাহলে আপনি যতো শীঘ্রই পারবেন সেই সমস্যাটির সমাধান করে আমাকে টাকাটি দ্রুততার সঙ্গে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন